আমি বাইক রেসে অংশগ্রহণ করেছিলাম এবং বাইকিং রেসে অংশগ্রহণ করে তার কিছু অভিজ্ঞতা হলো সেই রেসে অংশগ্রহণ করে যখন হুইসল বাজিয়েছিল তখন রেস স্টার্ট হয়ে গিয়েছিল রেস স্টার্ট হওয়ার শুরুতেই সঙ্গে সঙ্গে গিয়ার দিয়ে আমি স্পিডে যাচ্ছিলাম সে যাওয়ার ফলে আমি এতটাই স্পিডে যাচ্ছিলাম যেতে যেতে যেতে যেতে অনেকটা যাওয়ার ফলে খুব সুন্দর যাচ্ছিলাম প্রথমেই যাচ্ছিলাম কিন্তু সেখানে একটি বাইকিং রাইডার ছিল যে আমাকে ইচ্ছা করে ঠোক্কর মেরেছিল আমার বাইকের পেছনে সে ঠোক্কর মারাতে আমি আমি সেটি আর সামলাতে পারিনি আমার বাইকটি এবং আমি গতিহারা হয়ে গিয়েছিলাম সেই জন্য আমার বাইকটি নিয়ে আমি সুদ্ধ পড়ে গিয়েছিলাম পড়ে যাওয়ার ফলে আমার হেলমেট আরে বা অনেক গার্ড ছিল শরীরের মধ্যে সেই জন্য আমার তেমন কোনো কিছু ক্ষতি হয়নি কিন্তু আমার শরীরে ক্ষতি হয়েছিল ভালোই এবং ক্ষতি হওয়ার ফলে আমার হাতটা একটু ব্যথা হয়ে গিয়েছিল এবং আমার পিঠটাও একটু ব্যথা হয়ে গিয়েছিল সেই অভিজ্ঞতা আমার এখনও মনে আছে সেখানে হয়ে যাওয়ার ফলেও আমি সঙ্গে সঙ্গে বাইক নিয়ে আবার রেসে যোগ দিই যাওয়ার ফলে যাওয়ার ফলে কিন্তু তাও আমি লাস্ট হইনি আমি শেষে শেষ থেকে এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে আমি ফার্স্ট হতে পারিনি অবশ্য কিন্তু আমি সেকেন্ড হয়েছিলাম